আমি সৌরভ বলছি আ আমার হুম আমার একটু পেটের সমস্যা রয়েছে তো ওইটার জন্য আপনাকে দেখাতে চাই আর কি তো না আপনি কোথায় বসেন একটু জানতে পারি

হ্যাঁ কিন্তু স্পন্দনে আমি শুনেছি ওখানে একটু খরচা অনেকই বেশি নেওয়া হয় ও কিন্তু আমাদের তো বাড়ির পরিস্থিতি খুবই খারাপ কারণ অত টাকা খরচা করার মত তো আমাদের আয় নেই যে অত টাকা দেওয়া যাবে তো সেদিক থেকে একটু দেখলে হত না

কিন্তু বাকি কিন্তু যে বাকি যে পরীক্ষা নিরীক্ষা ওইগুলো তো অনেকই খরচা শুনেছি না তো অত খরচা কীভাবে চালাব সেটাই তো ভাবছি

হুম ঠিক আচ্ছা ওখানে গেলে রোগ কি একবারে সেরে যাবে না ওই কিছুদিনের মত সারবে তারপরে আবার ঘুরে যেমন আগেও আছে সেরকম হয়ে যাবে হুম আচ্ছা সেই জন্য আমি ভাবছিলাম যে অনেকদিন থেকে যাব কিন্তু এই পয়সার কারণে যেতে পারছি না তো দেখছি কতটা কি ব্যবস্থা করা যায় আর ওই ডাক্তার কি আপনি দেখবেন না আরও অন্য কেউ আছে যে দেখবে আচ্ছা আচ্ছা আগে যে যেয়ে কি নাম লেখাতে হবে নাকি এমনি নর্মালি যে দেখা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ